হ্যাঁ জি বলেন হ্যাঁ তো কি কালার নেবেন বলেন অনেক রকম আছে পিঙ্ক আছে হোয়াইট আছে ইয়েলো আছে রেড আছে নিয়ে যান এসে অনেকগুলোই লাগে কত নেবেন ইয়োলো আছে হো রেড আছে হোয়াইট আছে পিঙ্ক আছে বেশি করে জল দিতে হবে এক একটা পিস একশো টাকা ছশো টাকা

একশো দেড়শোটা লাগবে অনেক বড়ো জায়গার উপরে দিতে হবে হ্যাঁ ছাদের উপরে বা বাগানে সকালে নিয়ে যান এসে ক্যাশ পে করবেন অনলাইন পে হবে না